জাতীয় উদ্যান এবং বন্য বন্য প্রাণীর দেখার জন্য আমাদের রাজ্যে অনেক কিছুই দেখার মতন আছে আর এবং আমাদের সরকারের তরফ থেকে অনেক কিছুই নতুন নতুন উন্নয়ন করা হয়েছে যেমন কলকাতার বুকেতে আলিপুর চিড়িয়াখানা ছাড়াও একটি নতুন চিড়িয়াখানার স্থাপনা করা হয়েছে যেখানেতে অনেক বড় আলিপুর চিড়িয়াখানার থেকে অনেক বড় এবং অনেক অন্যান্য ধরনের জীব জানোয়ারকে এনে তাদের ন্যাচারাল এনভায়রনমেন্টের মধ্যেও রাখার চেষ্টা করছে অনেক ধরনের পাখি দেশ বিদেশের অনেক প্রাণী তারাও কিন্তু খুবই ভালো মতন ওখানে আছে নতুন বাড়ি পেয়ে তারা অনেকই খুশি আছে তাদের মুখ দেখলেই বোঝা যায় এছাড়াও আমাদের ঝাড়গ্রামেতে একটি বড় ওপেন চিড়িয়াখানারও ব্যবস্থা আছে যেখানে আপনি হরিণকে একদম নিজের হাতে খাওয়াতে পারেন নিজের সামনে চোখের সামনে না দেখলে আপনি মোটেও বিশ্বাস করবেন না এবং সেখানে ঢোকার টিকিট হচ্ছে মাত্র তিরিশ টাকা থেকে শুরু পাঁচ বছরের নিচের বাচ্চাদের সেটাও লাগবে না আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এই নতুন নতুন উন্নয়নগুলো প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য অনেক দর্শনার্থীদেরই অনেক রকমের সুবিধা করে দিয়েছেন এছাড়াও আপনি নানা জায়গায় যখনই দেখবেন দেশ বিদেশের থেকে পশ্চিমবঙ্গতে অনেকই সবুজের মাত্রা অনেক বেশি পাবেন যেখানেই আপনারা লোকাল ট্রেন ধরে যখনই আপনারা হাওড়া এবং শিয়ালদা থেকে একটু দূরত্বতে যাবেন আপনারা কিন্তু সব জায়গাতেই সবুজ এবং সবুজ প্রাকৃতিক ছোঁয়া পাবেন যেটা আমার মনে হয় না অন্য কোনো দেশেতে বা অন্য কোনো জায়গাতে এতটা পরিমাণে আছে